আমি অনেক জায়গায়ই তো ঘুরতে গিয়েছিলাম অনেক জায়গায় বেড়িয়ে এসেছি তবে সবথেকে পছন্দ জায়গা হলো আমার পুরী সেখানে যেমন সমুদ্র সৈকত আছে তেমন দর তেমনই জগন্নাথ দেবের মন্দির ওটা আমার মনকে খুব ভা আনন্দ দিয়েছে বা আমার খুব ভালোও লেগেছিলো ওখানে গিয়ে আমি দুবার গিয়েছিলাম আর দ দ দুবার গিয়েছি বা আরও যেতে আমার ইচ্ছে করে সেখানে আর সমুদ্রের জলে স্নান করতেও ভালো লাগে আর পুরীর স্নান করেছি বা চারিদিকে যে জগন্নাথের মাসির বাড়ি ঘুরে এসেছি বা আরও যেসব মন্দিরগুলো সেগুলো ঘুরেছি কিন্তু জগন্নাথ দেবকে যে দর্শন করার মধ্যে যে আ আনন্দ বা যে তৃপ্তি সেটাও পেয়েছি তাই জগ সেখানে আমার খুব পছন্দ পছন্দের জায়গা আমার ভালো লেগেছে সেখানে খুব